আমি আমাদের এই বাঁকুড়া জেলার জয়রামবাটির থেকে আমি বিষ্ণুপুর যেতে চাই তার জন্য আমি একটি ক্যাব বুক করেছিলাম এবং সেই ক্যাব ড্রাইভারটিকে যে সময় মতো আমি আসতে বলেছিলাম তিনি সে সময় মতো আমার ওই জয়রামবাটিতে পৌঁছেও গিয়েছেন কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে না বলে আমাকে মেসেজ করলেন তাই আমি তাকে কল করে তাকে বললাম যে আমি ওই পাঁচতলায় যে বিল্ডিং মলটা রয়েছে আমাদের এই জয়রামবাটির যে বিখ্যাত শপিং মলটা ওই শপিং মলের তলাতে দাঁড়িয়ে আছি আপনি ওখান থেকে আমাকে নিয়ে যান